হ্যালো আমি পূর্ব মেদিনীপুর থেকে খেজুরি গ্রামের একজন বাড়ি মালিক বলছিলাম বলছি আমার বাড়িতে একটু একটা জায়গা আছে সেই জায়গাটাতে একটু বাগান করতে হবে হ্যাঁ জায়গা আছে জায়গাটা আছে অনেকটাই আছে আমি ফলের গাছ লাগাতে চাই হ্যাঁ নিয়ে আসবেন হ্যাঁ ওগুলো তো আমার প্রয়োজন আমি ওগুলোই লাগাব হ্যাঁ ঠিকই বলেছেন তাহলে ফুলের গাছও নিয়ে আসবেন কিছু না বেড়া দিয়ে আছে হ্যাঁ বেড়া দিয়ে আছে

বেড়াটা ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে সারটা আপনি নিয়ে আসবেন না সঙ্গে করে হ্যাঁ হ্যাঁ ওইসবের ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা